আমাদের গ্রামীণ সম্প্রদায়ের বর্তমান সময়ের সফল ব্যবসা বলতে বিশেষ করে চাষবাস পুকুরের মাছের চাষ করা গরুর খাঁটি দুধের ব্যবসা এছাড়া মহিলারা বিভিন্ন কুটির শিল্পের এবং হাতের কাজের জিনিস তৈরী করে শহরের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মেলায় সেইগুলো বিক্রি করে সফলতা অর্জন করে শুধু এইটুকু সফলতার মধ্যেই তারা আটকে থাকে নি তারা তাঁতের ব্যবসাকে সফলতার চূড়ায় নিয়ে গেছে